হ্যালো হ্যালো ম্যাম আমি কাবেরি বলছি হ্যাঁ ম্যাম কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ পরীক্ষা ভালোই হয়েছে এবার ভাবছি কী করা যায় দেখুন আমি ভাবছিলাম কি এখন জেনারেল লাইনে পড়ে তো কোনো কিছুই করা যাচ্ছে না তো অন্য কোনো আর হ্যাঁ সব কিচুই ধর ওই জন্য ভাবছিলাম নার্সিং বা ইঞ্জিনিয়ারিং বা ওই রকম কোনো কিছু একটা দেখতে বাড়ির লোকে তো বলছে তোর যেটা ভালো হয় তুই সেটা কর আমার তো মানে এবারে তো রোজগার টোজগারের দিকে ভাবতে হবে এইচএস তো হয়ে গেল হ্যাঁ সেটা তো ভাবছি দেব কিন্তু ওতে যদি না হয় এখন তো আমার দিদিও তো সেম এই রকম করেই বসে আছে এখনও ও জব টব কিছুর পারল না এবারে কী করব সেটাই ভাবছি

একটু দেখুন না ম্যাম এই রকম অবস্থা এত এত স্টুডেন্ট এখন নার্সিংই করছে না ওটাও এখন একটু মানে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তার উপরে এখন অনেক কিছু নিয়ম বের করে দিচ্ছে নার্সিংয়েরও ইঞ্জিনিয়ারিংটাও সেরকমভাবে পছন্দ নয় আমার মানে এই জন্য আপনার কাছে একটু বলছিলাম যে কী একটু করা যায় সেরকম

আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ওটাই দেখছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ